পশ্চিমবাংলায় পুলিশকর্মীরা না থাকলে মেয়েরা হয়তো ঘর থেকে সন্ধের পর বেরোতে পারতাম না বা নিরাপদভাবে যেখানে সেখানে স্কুল কলেজ যাওয়া এসব করা যেতো না এবং সব ক্ষেত্রেই এখন পুলিশের কাছে গেলে খুব সহজেই তারা কাজ করেন এবং সুরক্ষা করে মানুষজনকে আর কাছাকাছি পুলিশ স্টেশান থাকায় অনেক সুবিধা হয় এলাকায় কোনো দুর্ঘটনা হলে তারা সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রন করতে পারে এবং কোনো অপরাধ হলে জানালে সেই সঙ্গে সং তারা কিছুক্ষণের মধ্যেই তারা সেই সব কাজ করতে পারে এবং মেয়েরা বা এখন বাচ্ছারা এখন সাবধান সাবধান হতে হয় না কারণ পুলিশরা তাদের এমন পাহারায় রাখে যে যাতে তাদের কোনো সমস্যাই আর হয় না এক্ষেত্রে পুলিশ রা না থাকলে আমাদের খুবই সমস্যাই হতো